আমার প্রিয় লেখক হচ্ছে রবীন্দ্রনাথ এবং বিদ্যাসাগর আমি কারণ এনাদের আমি পছন্দ করি এনাদের অনেক কবিতা ও প্রবন্ধ দেখে আমার খুব ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছি বিদ্যাসাগর আমাদের বর্ণপরিচয় লিখে বর্ণপরিচয় পড়ে ওনার আমরা বড়ো হয়েছি এবং ওনাদের খুবই শ্রদ্ধা আমরা করি হুম তিনি ওনাদের যদি এই বিদ্যাসাগর যদি বই না লিখতেন তাহলে আমরা কোনো কিছুই পড়াশোনা শিখতে পারতাম না হ্যাঁ উনি অনেক কিছুই আবিষ্কার করেছেন বিধবা বিধবা বিবাহ করেছেন বিদ্যাসাগর আমাদের সমাজকে অনেক এগিয়ে নিয়ে গেছেন আর রবীন্দ্রনাথ এবং বিদ্যাসাগর ওরা দুজনাই মানে অনেক কবিতা বা লিখেছেন যেমন ছুটি হাট এগুলো ওনাদের লেখা রবীন্দ্রনাথের লেখা